আঁকা মানুষের জন্য থেরাপিউটিক বা উপকারী হতে পারে তার ফরে আমি যে আমি বক্তব্য রাখছি এটা যে বিভিন্ন ধরনের কারণ রয়েছে আঁকার মাধ্যমে কি হয়ে থাকে না আঁকা যে ইতিহাসকালে যে আঁকাগুলো ছিল সেই আঁকাগুলো এই সেই আঁকাগুলি যদি বর্তমানকালে স্থাপন করা হয় তাহলে আমরা কি না অতীত সম্পর্কে জানতে পারি এছাড়াও যে সাংস্কৃতিক কলা কার্যগুলো সেইগুলোর মাধ্যমে সেইগুলো বজায় রাখছে ভবিষ্যৎ প্রজন্মেতে আরও ভালো এই সংস্কৃতি নিয়ে আলোচনা করতে পারে সেদিক থেকে আমাদের এগিয়ে নিয়ে যায় আঁকার মাধ্যমে কি না আঁকা মানে বিভিন্ন ধরনের আঁকা থেকে প্রাকৃতিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আঁকা হয়ে থাকে এবার প্রাকৃতিককে একটা সুন্দর চোখে দেখা জিনিসটাকে যদি একটা খাতায় তুলে দেওয়া বা হয় খাতায় তুলে রঙের রঙের মাধ্যমে বা কোনও যে কোনও স্কেচের মাধ্যমে যদি একটা খাতায় পেছনে তোলা হয় দেখতে খুবই সুন্দর লাগে এবং এই আঁকার মাধ্যমে বিভিন্ন ধরনের মনের ভাব প্রকাশ করা মনের ইচ্ছা প্রকাশ করা বিভিন্ন ধরনের যে মনে যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেগুলি একটা খাতার মধ্যে তুলনা নেওয়া বা একটা ভীষণই ভালো ব্যাপার তাছাড়া আমি একজন ব্যক্তি হিসেবে আমি যে আঁকাগুলো করি সেগুলো খুবই ভালো আঁকা কিন্তু আমার থেকেও অনেকে আছে যারা অনেক ভালো ভালো ছবি আঁকে আমি শিল্পী হিসাবে আমি অনেক ধরনের ছবি এঁকেছি আমি আমার নিজের মনের মানে মনে যে ভিতরে যে প্রকাশটা সেটা খাতার মাধ্যমে তুলে ধরেছি আমি সেগুলো বিভিন্ন ধরনের আর্ট অ্যাণ্ড ক্রা আর্ট অ্যাণ্ড ক্র্যাফ্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছি তারপরে বলতে সেরকম ধরনের পেপার কাটিং থেকে শুরু করে মাটির তৈরি জিনিস পেপার পাল্পের তৈরি জিনিস জিনিস বহু কিছু করে বহু কিছু আর্ট অ্যাণ্ড ক্র্যাফ্ট করেছি এবার সেইগুলো খুবই ভালো ভালো দামে বিক্রি করতে পেরেছি এবার আর্ট অ্যাণ্ড ক্র্যাফ্ট শেখাটা মানে ভালো জিনিস আর্ট অ্যাণ্ড ক্র্যাফ্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ধরুন মাটির জিনিস থেকে তৈরি করে ফাইবারের জিনিস কাঠের তৈরি জিনিস তারপর আপনার থেকে শুরু করে যে এই যেগুলো মাটির যে ধরনের যে দুর্গা পুজোর প্রতিমা দেখতে পারে সেগুলো কিন্তু মাটির সেগুলো কিন্তু শিল্পীরাই তৈরি করে থাকে একজন শিল্পী হিসাবে আমি বলতে চাইছি যে এই যে সংস্কৃতিটাকে এই ড্রয়িংটাকে যদি ধরে রাখা যায় ভবিষ্যৎ প্রজন্ম খুবই উন্নত লাভ করা যায় এছাড়াও শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা কল্পনা বলতে শৃঙ্খলা শৃঙ্খলা বলে একটা জিনিস আঁকছি ধরুন সেইগুলোর ওপর সঠিকভাবে পেনসিলের মাধ্যমে ইরেজারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সাংগঠনিক দক্ষতা বলতে যে আমরা যে এইগুলো কাজগুলো করছি সেইগুলোর ঠিকভাবে করা যাতে কোনও ভুল চুক না হয় কোনও একটা ছবি আঁকলাম ধরুন সেখানে একটুখানি রং বেরিয়ে গেল সেটা একটা অন্য রং দিয়ে সেটাকে মেক আপ করা এটা একটা সাংগঠনিক দক্ষতা কল্পনা আমি যে ভাবছি আমার যে চিন্তাভাবনা সেটা কত দূর অবধি মানে কিরকম ধরনের চিন্তাভাবনা সেটা যদি খাতার মাধ্যমে প্রকাশ করা হয় কোনও রং তুলির মাধ্যমে সেটা অপূর্ব সুন্দর হয়ে থাকে